আমার সেভাবে এখানে বাইকিং রেসের কোনো ইন্টারেস্ট নেই আমি কোনো দিন অংশগ্রহণও করিনি আর তবে তবে বেড়াতে গিয়ে বন্ধুরা মিলে একটু এই রেস করার চেষ্টা করেছিলাম তাতে খুব অসুবিধায় পড়েছিলাম দুর্ঘটনাও ঘটে গিয়েছিল আর ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এই দুর্ঘটনার জন্যে আর এটা করার কোনো দিন আর ইচ্ছাও করিনি এরকম বাইকিং রেস করাও উচিতও না পরিবেশের জন্য যেমন ক্ষতিকর নিজেদের জন্যেও বিশেষভাবে ক্ষতিকর আর ফ্যামিলির জন্যে তো অবশ্যই বিশেষ ক্ষতিকর আর প্রফেশনাল না হলে এই রেস করা উচিত না খুব অভিজ্ঞ হওয়া যা দরকার তার পরেই এই রেস করা মনে হচ্ছে আমার বিষয়ে অংশগ্রহণ করা উচিত ওই এমনি যদি বাইক নিয়ে চালানোর ইচ্ছা হয় ও লং রুটেও যাওয়া যায় একটু জোরেও ফাঁকা রাস্তায় গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু রেস হিসাবে করা কখনো উচিত নয় এর সঙ্গে ওর তখন কারণ রেস করার সময় একটা মনের মধ্যে একটা কম্পিটিশন এসে যায় আপনা থেকেই যে আমি ওর থেকে আগে যাব ওই বন্ধুর থেকে আগে যাব এইভাবে যাব ওইভাবে যাব ওই জন্য আমার মনে হয় কখনোই এই রেসে অংশগ্রহণ না নেওয়াই ভালো যাই হোক আমার তো মনে হয় আশপাশে আমাদের একজনকে দেখেছি এরকমভাবে রেসে অংশগ্রহণ করে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার হাত পাও ঠিক মতো ছিল না আর শরীরের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফ্যামিলির লোকও এখনও তার জন্যে ভুগছে আর সেই ক্ষতি দেখে আমিও খুব অবাক হয়েছি এবং আশপাশের পরিবেশের লোকেরাও খুব অবাক হয়েছে এই রেস এই রেসটাই খুবই খারাপ আর বাচ্চাদের মধ্যে বিশেষ করে ইয়ং ছেলেরা এই রেসে অংশগ্রহণ করার জন্যে খুবই ইচ্ছা করে আমার তো মনে হয় ওদের মনের মধ্যে এগুলো থেকে একদম সরিয়ে নিয়ে যাওয়া উচিত বাড়ির গার্জিয়ানদের এই রেসে যাতে ছেলেরা কোনো দিন অংশগ্রহণ না করে তার জন্যেও একটু আগে থেকে সতর্ক করে দেওয়াই ও বিশেষভাবে প্রয়োজন আমার তো ছেলে রয়েছে আমি তো অনেক আগে থেকেই সাবধান হয়ে গিয়েছি এবং ও তো বিভিন্ন শুধু একটা বাইক না বিভিন্ন বাইক নিয়ে এখন থেকে চেষ্টা করা চলছে যে মা আমার এই বাইক চাই ও বাইক চাই আর রাস্তায় বেরোলে বাবাকে বলে আরও একটু জোরে চলো আরেকটু জোলে চলো ওদিকটাতে যাব ওদিকটাতে যাব ওই গাড়িটার থেকে আরও একটু জোরে চলো কিন্তু আমার তো একদমই ইচ্ছা নয় যে ছেলের এই ইচ্ছাগুলো পূর্ণ হোক তাই আমি বলি না বাবা যেভাবে চলছে সেইভাবেই চলো আর এইভাবেই রাস্তায় যেতে হয় এইভাবে তুমি শিখে নাও কে জোরে যাচ্ছে কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে এদিকে একদমই নজর না দেওয়াই উচিত আর এইভাবেই আমার ছেলেকেও শেখাব যে রেসে কোনো দিন যেন আর কোনোভাবেই অংশগ্রহণ না করে